খুব ছোট থেকেই আমার গাছের প্রতি খুব শখ নার্সারিতে গেলে ছোট ছোট গাছের চারা দেখলে আমার মনে হয় গাছগুলো নিয়ে আসি নিয়ে এসে লাগিয়ে ফেলি আর ওই ছোট ছোট গাছে যখন আবার ফুল দেয় আর ফল দেয় তখন তো আরোই মন আনন্দে ভরে ওঠে আমি আমার বাড়ির পাশে কিছুটা ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাতে ছোট্ট ছোট্ট গাছ এনে লাগিয়েছি এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করেছি যেখানে বসে অনেকটা সময় কাটিয়ে নিয়ে যায় আমি গাছপালাগুলির খুব যত্ন করি সেই যত্ন করার পর গাছগুলি আবার খুব সুন্দরভাবে ফুলে ফলে ভরে ওঠে গাছের চারপাশে বেড়া দিই আর গাছের গোড়ায় মাটি এবং রোজ বিকেলবেলা হলে জল দিই এইভাবেই গাছগুলি পরিচর্যা করি এইভাবেই আমি বাগানটা শুরু করেছি আরও ইচ্ছা আছে ভবিষ্যতে আরও বড় কিছু একটা করতে এবং বড় বাগান তৈরি করতে